আমি অনেক ছোটো থেকেই প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসি তো সেই সূত্র ধরে আমি প্রকৃতিরই একটা অংশ পাখি সেটাও দেখতে পছন্দ করি আমি ছোটো থেকেই বর্তমানে আমি যেখানে থাকি তার আশেপাশে গাছগাছালি খুব কম থাকে কিন্তু একটু দূরে গেলে একটু বনের কাছাকাছি যদি যাই তো সেখানে আমি বিভিন্ন ধরনের পাখি দেখতে পছন্দ করি বিশেষ করে বিকালের সময়টা আর সকালের দিকে তো এই দুই মুহূর্তে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় তবে বিশেষ করে যখন বছরের বিভিন্ন ঋতুতে শীতকালে কিংবা গ্রীষ্মকালে সেখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় বন্য পাখি বলতে এ অনেক পাখি আছে যারা ঋতু ভেদে দেখা যায় এবং বিশেষ ঋতুতেই তাদেরকে দেখা যায় তারা দীর্ঘ সময়ের জন্য আমার এলাকায় বা কাছাকাছি অঞ্চলে থাকে না এটা থেকে বোঝা যায় তারা দূরে কোথাও সেগুলো কোথাও থাকে সেগুলোকে বন্য পাখি বলা যেতে পারে আর বিরল পাখির কথা ওই যে বললাম যে বিরল পাখি অনেকেই আসে কিন্তু সেগুলো তো নির্দিষ্ট ক্যাটাগরি নির্দিষ্ট নাম বিভাজন আমার অত জানা নেই তবে বিশেষ বিশেষ সময়ে অনেক অনেক নতুন ধরনের পাখি আসে যেগুলো আমার এলাকায় আমি দেখতে পাই একটু খুঁটিয়ে দেখলেই দেখতে পাওয়া যায় এগুলো খুব বেশি পরিমাণে আসে না একটা দুটো কখনও দুটো চারটে এরকমভাবে আসে এবং খুব কম সময়ের জন্য তাদের দেখার স্থায়িত্বটা হয়